আমাদের এখানকার তরুণরা সাধারণত এখনকার যুগের যারা ছেলেরা আছে তারা খুব একটা চাষবাস করতে পছন্দ করে না তারপরেও তাদেরকে জোর জবরদস্তি করতে হয় কেননা তা নাহলে সেটা ছাড়া তাদের কোনো উপায় থাকে না তাই তারা যখন চাষ করে তাদের কিছু নতুন উপায়ে তারা চাষ করে যেমন আগে সেচ ব্যবস্থার মাধ্যমে জলে সেচ করা হতো চাষের জমিতে এখন সে জাগায় পাম্প লাগিয়ে সেচ ব্যবস্থা হচ্ছে আগে গরু দিয়ে বলদ দিয়ে লাঙল টানা হতো এখন সেটা ট্রাক্টরের মাধ্যমে লাঙ্গল টানা হচ্ছে এছাড়াও ধান কাটার জন্য বা লাগানোর জন্য মেশিন বেরিয়ে গেছে সেই সমস্ত মেশিন দিয়েই তারা চাষ করতে বেশি পছন্দ করে এগুলোই তারা বেছে নিয়েছে নতুন প্রজন্মের মানুষ চাষ করার জন্য বিশেষত তরুণরা